আচ্ছা ড্রাইভার দা কোথায় আছো তুমি আরে আমার তো ঘরে পোঁছাতে লেট হয়ে যাবে ভাই তুমি মেসেজ করছো ঠিকই কিন্তু আমি তো তোমায় ঠিক দেখতে পাচ্ছি না হ্যাঁ আর দেখতে না পেলে তো আমি মো মনের কোথা বলতে পারছি না আমি একটা কল তোমায় করছি এটা আমি রয়েছি জয়গুরু মিষ্টান্ন ভান্ডারের পাশে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের অ্যাঁ জয়গুরু মিষ্টান্ন ভান্ডার তুমি এই জায়গাটাকে ফলো করে গাড়িসহ যথাযথ সময়ে এসে দাঁড়িয়ে যাও তোমার কোনো সমস্যা হচ্ছে না তো ভাই যেদি কোনো সমস্যা থাকে আমায় একটু ফোন কিম্বা ম্যাসেজ পাঠাও আমি তোমার কিছু সময় হয়তো দিয়ে দিতে পারি কিন্তু ঘর যাওয়া আমার খুব জরুরি যার জন্য আমি ওই জয়গুরু মিষ্টান্নর কাছে

তুমি যতো তাড়াতাড়ি সম্ভব এসে আমায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আর আমি তো তোমায় দেখতে পারছি না কোথায় আছো আমাকে লোকেশান পাঠাও অ্যাবং আমি ঠিকভাবে ওই লোকেশান মারফৎ একটু যাওয়ার ব্যবস্থা করো এবং লোকেশানে তা যেদি কিছু সময় লাগে তোমার তুমি এখানে এসো এসে তোমার যা কিছু হ্যাঁ আমি ওখান থেকে মিষ্টান্ন ভান্ডার থেকে আমি আমার কাজের জায়গায় চলে যাবো ঠিক আছে তাহলে ভাই